হ্যালো আপনি কি ওই মধুদা কল মিস্ত্রি বলছেন আমি তো ইসমাইলের পঞ্চবটি অ্যাপার্টমেন্ট থেকে বলছি সেকেন্ড ফ্লোরে থাকি না ওই টু বাই ফোর আমার বাড়ির বাথরুমের কলটা খারাপ হয়ে গেছে বলছি আমি এই যে পঞ্চবটি অ্যাপার্টমেন্টের টু বাই ফোর সেকেন্ড ফ্লোরে থাকি আমার বাড়ির কলটা খারাপ হয়ে গেছে মানে বাথরুমের কলটা প্যাঁচ কেটে গেছে কিছুতেই সেটা বন্ধ হচ্ছে না জল পড়েই যাচ্ছে তো ওটা তো ঠিক করতে হবে হ্যাঁ মানে ওটা তো ভাঙেনি ওটা প্যাঁচটাই কেটে গেছিলো ওটা মাঝে ঠিক হয়ে গেছিল দিয়ে আবার কিছুদিন ধরে দেখছি প্রচণ্ড অসুবিধা করছে ডিস্টার্ব দিচ্ছে খুব ঠিক আছে তাহলে যা করতে হবে ঠিক আছে যা করতে হবে করুন না না না আপনি কখন আসবেন বলুন আমাকে আবার অফিসে বেরোতে হবে আজকে কখন সেটার সঠিক টাইমটা বলুন না না সাড়ে দশটা এগারোটা করলে হবে না তার থেকে বরং আপনি ছাড়ুন আজকে আসতে হবে না ওরম আজকে বিকেলের দিকে আসুন এখন আমি একটু বেরোচ্ছি বাইরে ও আমার আসতে আসতে বিকেল হয়ে যাবে আমার কাজ আছে না না না না না ওসব হবে না সিকিউরিটি গার্ড ফার্ড দিয়ে দিলে হবে না আমি সামনে থেকে কাজ করাবো ঠিক আছে বেশিক্ষণের তো কাজ নয় কালকে সকাল সকাল এসে করে দিয়ে যাবেন এমন কি ব্যাপার আছে তা বললে কি করে হবে আচ্ছা রাতে কটার সময় ট্রেন আপনার রাত আড়াইটেয় যখন ট্রেন তখন আপনার বিকেল চারটের সময় সমস্যাটা কোথায় তাহলে দুপুর দিকে আসার চেষ্টা করুন আমি না হয় আমার কাজ সেরে একটু জলদি আসার চেষ্টা করব ঠিক আছে আপনি তাহলে আধ ঘন্টার মধ্যে মোটামোটি আসতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই তো মমতা অ্যাপার্টমেন্টের একটু এগিয়ে এগিয়ে এসে তো পঞ্চবটি অ্যাপার্টমেন্ট আপনি চেনেন তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে